আমি রান্না ঘরে ব্যবহার করি বলতে অনেক ধরনের কড়াই খুন্তি বাটি স্টোভ ওভেন কোকোয়া কোক ইন্ডাকশান ইত্যাদিগুলা সব ব্যবহার করে থাকি অতোএব সেইগুলি বাড়িতে আমার আরও হার্বস বাড়ানোর উপায় মানে চাইছি আমি আরও যাতে আরও দৈনিক কাজগুলো ক্ষেত্রে সফল হতে পারি অর্থাৎ রান্না করা রুটি বেলা ইত্যাদির ক্ষেত্রে যে নানা ধরনের নতুন যন্ত্র বেড়িয়েছে সেইগুলো এমন কি জল ভরা জল সংরক্ষণ করার জন্য নানা ধরনের পাত্র রয়েছে সেগুলিকে আমি একটু বানানোর চেষ্টা করি যাতে ঠিক ঠাকভাবে যাতে সুসম্পন্ন রান্নাটার কাজটা যেন ঠিক ঠাকভাবে হয়ে যেতে পারে এবং হার্বাস বলতে সব সময় তো আর সব ঠিক থাকে না হয় কিছু কিছু জিনিস আরও বেশি বি ক্ষতিগ্রস্থ হয়ে যেতে পারে তাই জন্য আমি ভাবছি তাদেরকে সংরক্ষণ করা মানে করা হয় যেটা থেকে আমাকে আরও সহজেই যেন জিনিসটা আরও সফলভাবে করতে পারি এবং সেই জন্য সঠিকভাবে হ্যাঁ আমাকে একটু ফল দিতে পারে এবং এই জন্য আমি চেষ্টা করি যে রান্নাঘরে এইগুলো থেকে বেশি কিছু না করাই উচিত